কৃষক বা পোল্ট্রি পালনকারীরা সাধারণভাবে তাদের যখন পোল্ট্রি ফার্ম থেকে অন্য একটি পোল্ট্রি ফার্ম বা অন্য জায়গায় বিক্রি করার জন্য যা পাঠানো হয় তখন তারা যেখা তাদের পোল্ট্রি ফার্মে যখন মুরগিগুলিকে পায়ে বেঁধে নির্দিষ্ট ক্যারেট বা খাঁচার মধ্যে ফাম্ এর পর পর সাজিয়ে রেখে একটি খাঁচাতে তিন চারটি মুরগি বা তার চেয়ে বেশি মুরগি যা ফাঁকা করে খাঁচায় রেখে যেমন একটু একটু করে খালি রেখে যেমন তার ফা খাঁচাগুলি ফাঁকা হয় তাতে তারা বাতা বায়ু চলাচল করে যাতে করে মুরগিগুলি নিশ্বাস প্রশ্বাস নিতে পারে সেই খাঁচাপো খাঁচা বা ফাঁকা ক্যারেটগুলিতে মুর পায়ে বেঁধে মুরগিগুলোকে মানুষ যা মানুষগুলি বা যারা লোড করছে তারা যেমন আস্তে আস্তে মুরগিকে লোড করে গাড়ির মধ্যে তুলে সেখান থেকে নিয়ে যায় এবং রাস্তায় যাতে আস্তে আস্তে গাড়িগুলি বেশি ঝাঁকুনি ঝুঁকি না দিয়ে আস্তে আস্তে করে নিয়ে যখন নামানোর সময় আবার যেমন তারা যেখানে আস্তে আস্তে করে নামিয়ে যেখানে রাখবে খুব সু আস্তে করে রেখে যদি কোনো যদি অঘটন না ঘটায় তাহলে মুরগিগুলি কোনো বা পোল্ট্রি মুরগিগুলি কোনো কিছুই ক্ষতি হবে না এবং মুরগির পাগুলি বা মুরগি নামানোর পর মুরগির পাগুলি যদি খুলে দেয়া হয় আবার মুরগি যথাযথ সে তার ভালোই থাকবে এবং মুরগিগুলোকে নামিয়ে নামিয়ে দেওয়ার পর তাকে জল বা খাওয়ার জাতীয় কিছু খাওয়ার খাইয়ে দিলে মুরগিগুলি পুনরায় আগের মতো সুস্থ ও সবল থাকবে মুরগিগুলির কোনো কিছুই হবে না বা মুরগিগুলি কোনো ক্ষতি হবে না এবং সেটি দেখতে হবে যাতে খাঁচাগুলি বা ক্যারটগুলি খালি থাকে বায়ু চলাচল থাকে এবং তাতে যেমন কোনো রকম চাপ না পড়ে ক্যারটগুলির উপরে এবং পর্যাপ্ত সানেদের এরিয়া যেন ভালো করে রাখা হয় এবং এইভাবে যদি নেওয়া যাওয়া হয় মুরগিগুলি যেখান থেকে লোড হচ্ছে সেখান থেকে খালি করা জায়গা পর্যন্ত কোন হাঁড়ি দাওয়া পর্যন্ত কোনো ক্ষতি হবে না সেই পোল্ট্রি মুরগির ক্ষেত্রে